হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ এটা কেক শপ ওয়ান পাউন্ড কেকের দাম ম্যাম হচ্ছে সা সেভেন ফিফটি

হুম হ্যাঁ আমরা ডেলিভারিও করি হ্যাঁ ডেলিভারি থাকে ম্যাম আমাদের ডেলিভারি চার্জ ম্যাম আমাদের একশো টাকা হুম হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনি ফটো দেবেন বা কোলাজ দেবেন বা গ্রুপ যে কোনো এক ফটো দেবেন আমরা বানিয়ে দেবো সেটা ম্যাম আমাকে আপনার ফটো দেবেন ফটোর মধ্যে তার পাশে এমনি ডিজাইন ফিজাইন কিছু থাকবে কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাম আপনার এক সপ্তাহ আগের দিয়ে তাহলে ম্যাম বলে রাখতে হবে আপনার ক তারিখে লাগবে অ্যাডভান্স ম্যাম আপনি ওই ছশো টাকার মতোন করে দিন দুটো মিলিয়ে মানে আপনার দুটো কেক লাগবে ও টু পাউন্ড টু পাউন্ড কেক ম্যাম আমাদের ম্যাম কম করেই বলছি ম্যাম ওয়ান হান্ড্রেড ফিফটি হুম এক হাজার পাঁচশো হ্যাঁ ডেলিভারি চার্জটাও হয় ওটা ম্যাম তার মানে এক হাজার ছশো টাকা টোটাল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কালকে পাঠিয়ে দেবেন আমরা দেখে করে দেবো হুম